হ্যালো আমিনিয়া রেস্টুরেন্ট বলছেন হ্যাঁ আমি তপতি বলছি আপনার রেস্টুরেন্টে আমি যে আমার ফেভারেট খাবারগুলো পছন্দ করি সেগুলোর অ্যাভেলেবেল আছে কি ও হ্যাঁ থাকলে আমার জন্য এক প্লেট মটন বিরিয়ানি আর একটা চিকেন চাপ পাঠিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আমি ক্যাশ অন ডেলিভারি করে দেব ঠিক আছে